আমি এক সপ্তাহ আগে অনলাইন থেকে একটি কানের অর্ডার করেছিলাম তুলনামূলকভাবে অনেক কম দামে কিন্তু আমি জিনিসটা নিয়ে খুব চিন্তাতেও ছিলাম যে জিনিসটা কেমন আসবে আর না আসবে কিন্তু যখন কানেরটি আমার হাতে আসল আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছিলাম কারণ কানেরটি খুব পুরোটাই পাথরের ছিল এবং আমার ড্রেসের সাথে খুব ভালো ম্যাচিং করেছিল এবং আমি যখন সেটা পরেছিলাম আমাকে খুবই সুন্দর লাগছিল আর ওটা পরার পর সত্যি আমি ভাবতে পারিনি যে আমাকে এতটা সুন্দর লাগতে পারে